ঝাড়গ্রাম জেলার জলবায়ু বলতে গেলে প্রত্যেক মাসে মাসে তাদের যে সেখানে জলবায়ু চেঞ্জ হতে থাকে সেপ্টেম্বর দক্ষিণে মানে যেরকম ব্ দক্ষিণাঞ্চলে ত্ বৃষ্টিপাত হয় এবং জু আগস্ট মাসে কম ওম মানে অ অন অতিরিক্ত বৃষ্টিপাতটা হয় শীতকাল মানে শীতকালে জলবায়ুটা একটু শুষ্ক থাকে এবং মে মাস পর্যন্ত শুষ্কই জলবায়ু ওখানকার থাকে এবং দৈনন্দিন জীবনে ওদের ওখানে মানুষগুলো যারা বসবাস করে তাদের খুব একটা অসুবিধা হয় না কারণ সেই জলবায়ুর সাথে সাথে তারা অভ্যসিত হয়ে পড়েছে এবং তাদের তারা অভ্যাস করে ফেলেছে যে ওই জলবায়ুর মধ্যেই তাদেরকে সারা জীবন কাটিয়ে যেতে পারবে এবং প্রকৃতির ওপর কারোরই হাত নেই আর তার তা তাছাড়া ওখানে গরমের দিনে মানে অনেক সবুজে ঘেরা অরণ্য তো আর তাই সেখানে আম বাগান আছে আম বাগানে গ গরমের দিনে আম খা খেতে পছন্দ করে আমের শরবত খেতে পছন্দ করে আম পোড়া করে এবং যখন বন্যা হয় তখন ইলিশ মাছ প্রচুরভাবে আ আসে সেই ইলিশ মাছের ওরা ঝাল করে বা ইলিশ মাছের ঝোল করে তারা খেতে পছন্দ করে